হ্যালো দাদা আমি সুপর্ণা অধিকারী বলছি আমি প্রায় এক ঘন্টা আগে একটা ক্যাব বুক করেছিলাম তখন দেখিয়েছিলো আমার লোকেশানে আসতে আপনার মিনিমাম দশ মিনিট লাগবে কিন্তু সেই জায়গায় আমি এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু আপনি এখনও এসে পৌঁছচ্ছেন না আমি ফোন করছি আপনাকে কান্টিনিউ আপনি ফোন রিসিভ করছেন না তো আপনি ঠিক সময় কেন আসতে পারছেন না আমাকে একটু বলতে পারবেন দেখুন দাদা রাস্তায় ট্রাফিক আছে আমিও বুঝতে পারছি কিন্তু আমি তো একটা কাজের জন যাওয়ার জন্য ক্যাবটা বুকিং করেছিলাম কিন্তু আমি যদি সেই জায় সময় সেই জায়গাতে পৌঁছোতে না পারি তাহলে আমি ক্যাবটা বুকিং করে কী লাভ হলো বলুন আমি তো সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি মানে যেই জায়গায় আমার যাওয়া খুব দরকার প্রয়োজন সেখানে আমি পৌঁছোতেই পারছি না সেখান থেকে আমাকে ফোন করা হচ্ছে আমি কেন পৌঁছোচ্ছি না ঠিক আছে দাদা এক কাজ করুন আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি আপনি তো এখানে এখনো এসে পৌঁছোতে পারবেন না বলছেন এখনো আপনি জ্যামে আটকে আছেন এক কাজ করুন আপনি ক্যাবটা ক্যানসেল করে দিন আমার তাতে সুবিধা হবে আপনার আসার প্রয়োজন নেই